বাংলা ভাষা আমার মাতৃভাষা জন্মের পর থেকে আমি মায়ের কাছ থেকে বাংলা ভাষা শিখেছি তারপরে আমি যখন স্কুলে ভর্তি হই বর্ণপরিচয় সেটা বিদ্যাসাগরের লেখা বর্ণপরিচয়ের মাধ্যমে আমি বাংলা শিখেছি তারপরে একটু বড় হওয়ার পর রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের বিশ্বকবি বাংলাতেই জন্ম তারপরে বহু স্বাধীনতা সংগ্রামী আমাদের এই বাংলাতেই জন্ম তারা বাংলার জন্য দেশের জন্য অনেক কিছু করে গিয়েছেন আমাদের আমাদের বাংলাতে স্বামী বিবেকানন্দের জন্ম ঠাকুর রামকৃষ্ণের জন্ম এই জন্য আমি বাংলা ভাষাকে খুব ভালোবাসি এবং এই ভাষাকে আমি আমার গর্ববোধ করি আমার আমার বাংলা ভাষা নিয়ে আমি আমার গর্ববোধ করি